তুলসী লাহিড়ী রচিত ছেঁড়া তার বইয়ে একটি লাইন রয়েছে যেটি হল মানুষের জানটাও বাজাটারে মতো ভালো করে বাজাইলে কত সুর ওঠে এই একটি লাইন আমার জীবনে গভীরভাবে রেখাপাত করেছে বাজাটারে কথা বলতে লেখক এখানে দিলরুবা নামের একটি যন্ত্রের কথা বলেছেন এবং এই যন্ত্রটিতে বিভিন্ন ধরনের তার থাকে সেই তারের আঙুল চালিয়ে বিভিন্ন সুমধুর সুর তোলা হয় ঠিক একই রকমভাবে ওই দিলরুবা যন্ত্রটি আমাদের জীবনের সাথে যদি তুলনা করা হয় আমাদের জীবনেও অনেক সুখ দুঃখ হাসি কান্না নামক তার রয়েছে যেগুলো বাজিয়ে আমাদের জীবনটাও প্রতিদিন গেয়ে চলেছে এইভাবে বাজাটারের সাথে আমাদের জীবনটা সম্পর্কযুক্ত যুক্ত হয়েছে বাজাটের যদি কোনো কারণবশত ক্ষতি হয় সে যেরকম সুর তুলতে পারবে না আমাদের জীবনের কোনো রকমভাবে ক্ষতি হয় আমরাও কিন্তু ঠিক একই রকমভাবে গান গেয়ে যেতে পারি না এই লাইনটি আমার জীবনে গভীরভাবে উদ্বুদ্ধ করেছে আমাকে যাতে আমি জীবনটাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি